এই কিছুদিন আগে আমি যেই গেঞ্জিটা কিনেছিলাম সেই গেঞ্জিটা খুবই খারাপ একটুও ভালো নয় কেচে দিলে রঙ উঠে যাচ্ছে এমনকি রঙটাও আমার পছন্দ নয়